বর্তমানে সরকারি স্কিমের অধীনে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবার মানগুলি তেমন একটা ভালো নয় কারণ বর্তমানে স্বাস্থ্য পরিবেষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটি সরকারের থেকে দেয়া হয় এতে শুধুমাত্র বছরে একবার ষাট হাজার টাকা পর্যন্ত মানুষজন চিকিৎসার সুবিধা নিতে পারে কিন্তু বর্তমানে এই স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত হাসপাতালে গ্রহণযোগ্য হয় না আর তাছাড়াও হাসপাতালের তেমন অবকাঠামো ভালো নয় এখানে পরিষেবার মান খুবই অনুন্নত তাছাড়াও হাসপাতালের পরিষেবা উন্নত হয় নি এখনও কারণ হাসপাতালে সব সময় গন্ধও থাকে ঘিঞ্জি থাকে যেখানে সেখানে নোংরা পড়ে থাকে তাই সাধারণ মানুষজন হাসপাতালে যেতে চায় না ডাক্তারের চিকিৎসাও বর্তমানের হাসপাতালে ভালো নয় সরকারি হাসপাতালে ডাক্তারগুলো ঠিকঠাক চিকিৎসা করে না বলে প্রায়ই অভিযোগ করে থাকেন বাড়ির লোকজন তাছাড়াও নার্সিং সুবিধাগুলি এখানে উন্নত নয় কারণ এখানে নার্সরা ঠিকঠাকভাবে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখে না তাছাড়াও এখানে চিকিৎসা সুবিধা তেমন নেই ওষুদপ থাকে না থাকার জন্য বেড খালি থাকে না তাছাড়াও অনেক বিভিন্ন অসুবিধা রয়েছে হ্যাঁ আমি যদি কোথাও শরীর খারাপ হয়ে যায় তখন আমি প্রাইভেট সেন্টারে যেতেই পছন্দ করি কারণ এইখানে সেরকম অনেক ধরনের বেশি সুবিধা পাওয়া যায়